আমি ক্যামেরা দিয়ে সব ধরনের ছবি তুলি যখন যখন বন্ধুবান্ধব পুরানো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়ে যায় যখন বাপের বাড়িতে দিদি ভাই বোনেরা একসাথে হই তারপর যখন কোথাও বেড়াতে যাই এই শীতকালে তো সবচেয়ে বেশি ফোনে তুলব ছবি কারণ চারিদিকে ফুলের গাছ লাগিয়েছি কিছু কিছু ফুলও হয়েছে বা কোথাও বেড়াতে গেলে ফুলের বাগান দেখতে পেলে প্রচুর ফুল ফুলের ছবি তুলব আমি ফুল ভীষণ ভালোবাসি আমি প্রাকৃতিক পরিবেশ ভীষণ ভালোবাসি যেখানে একটু সবুজ গাছপালা বেশি থাকে সেখানেও সবুজকে জড়িয়ে আমি ছবি তুলি আমার ফোনে বা আমি ক্যামেরা দিয়ে বেশিরভাগ প্রকৃতির দৃশ্যের ছবিগুলোই তুলি পাহাড় জঙ্গল নদী সাগর ফুল এগুলোর ছবি আমি বেশি বেশি করে ফোনেতে রাখি এগুলো আমার বেশি ভালো লাগে আর যেগুলো ছবি বেশি আমি ফোনে রাখি সেগুলো হলো বাচ্চাদের ছবি ছোট ছোট বাচ্চাদের ছবি আমি ফোনে রাখতে ভীষণ ভালোবাসি কারণ আমি বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসি তাছাড়াও যখন হঠাৎ করে রাস্তাঘাটে যাই কোথাও বেড়াতে যাই সুন্দর কোনো মোমেন্টে সুন্দর কোনো দৃশ্য যদি সামনে পড়ে যায় হয় ভিডিও নইলে ক্যামেরায় ছবি করে রেখে দিই এইসব ধরনের ছবি আমার ফোনেতে থাকি বা আমি ক্যামেরাবন্দি করি